হ্যাঁ আমার জীবিকা বিদ্যুতের উপরই নির্ভর করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে এটি আমাকে ভীষণভাবে প্রভাবিত করে তুলে কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তখন আমি আমার কাজ করতে পারি না সে ক্ষেত্রে আমার খুবই অসুবিধা হয়ে থাকে বিদ্যুৎ চলে গেলে আলোর জন্য আমি সেই জন্য ব্যাটারি লাগিয়েছি তো সে ক্ষেত্রে আমি সে ব্যাটারি থেকে আলো পেতে পারি যে স্প্রে ম্যাশিনগুলো রয়েছে তার মধ্যে যে ব্যাটারি রয়েছে তার থেকে আমি লাইট কানেকশন করে রেখেছি তো সেখান থেকে বিদ্যুৎ চলে গেলেও আমি আলো দেখতে পায় আবার এখানে অনেক মানুষ ইনভার্টারও আছে যারা কারেন্ট চলে গেলে এই ইনভার্টারতে সব কিছুটাই চালাতে পারে পাখা গরমকালে পাখাও চালাতে পারে এবং লাইটও জ্বালাতে পারে সে ক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রে শুধু লাইটটাই আমরা জ্বালাতে পারি আমরা পাখা জ্বালাতে পারি না কিন্তু যারা ইনভার্টারে নিয়েছে তারা লাইট পাখা দুইই চালাতে পারে সে ক্ষেত্রে তাদের একটু ভালো সুবিধা রয়েছে তো আমার ইনভার্টার নেই কিন্তু আমি ব্যাটারির সাহায্যেই আলো জ্বালাই